যে আমার প্রিয় শহর হলো বর্ধমান বর্ধমান একটি খুবই ছোটো শহর সেখানে সবথেকে ফেমাস জিনিস হলো মিষ্টি তার মধ্যে পড়ে মিহিদানা এবং সীতাভোগ এবং এখানে কিছু বিশ্ববিদ্যালয় এবং কিছু কলেজ আছে বিশ্ববিদ্যালয় হলো বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং এখানকার সবথেকে ফেমাস মন্দির হলো একশো আট মন্দির নবহাটের এবং এখানে চিকিৎসা ব্যবস্থা খুব ভালো করা হয় এবং সেখানে মেডিকেল বর্ধমানে মেডিকেল কলেজ খুব বিখ্যাত এবং এখানে বর্ধমানের সবথেকে প্রিয় জিনিস হলো কার্জন গেট যেখানে এই কার্জন গেট বিজয়ী তরণ কার্জন গেট এবং এই কার্জন গেটের নিচে রামপ্রসাদের লস্যি সবথেকে বিখ্যাত এবং এখানে কিছু ছোটো ছোটো মল রয়েছে যেমন বিগ বাজার বা স্মার্ট বাজার অথবা এম বাজার বা বাজার কলকাতা এবং এখানে বীরহাটার ওখানে সবথেকে ফেমাস হচ্ছে ভি মার্ট মল এবং এখানে সবথেকে ফেমাস হচ্ছে মোমো